পুরুলিয়া জেলার প্রধান জাতিগত যদি ভেদাভেদ দেখতে চান তো পুরুলিয়া জেলাতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে প্রথমত পুরুলিয়া জেলাতে যে কুর্মী কুর্মী সমাজের মানুষের বিশাল প্রভাব এছাড়াও পুরুলিয়া জেলাতে শবর জাতির মানুষ বসবাস করে এছাড়াও শুঁড়ি জাতির মানুষ বসবাস করে জেলে নাপিত কামার কুমোর রা জাতির মানুষ বসবাস তো করেই এছাড়া ধরুন মুসলমান জাতি তারপর খ্রিশ্চান বিভিন্ন জাতির মানুষ কিন্তু পুরুলিয়াতে বসবাস পুরুলিয়াত পুরুলিয়া এমনি একটা শহর বা জেলা বলতে পারেন যেখানে সমস্ত ধরনের জাতির মানুষ সবাই কাঁধে কাঁধে হাত দিয়ে হাত মিলিয়ে সবার সাথেই সুগঠনভাবে কিন্তু বসবাস করে পুরুলিয়াতে ভাষাগত যদি গোষ্ঠী দেখতে চান তাহলে যে কুর্মী জাতির কথা বললাম তারা কিন্তু কুর্মালী ভাষায় কথা বলে খ্রিশ্চানরা বেশিরভাগ মানুষ বাংলা ভাষা এবং হিন্দি এবং ইংরেজি ভাষার মানুষ কিছু রয়েছে এছাড়া যে যো জৈন জৈন জাতিও রয়েছে জৈন জাতির মানুষরা বেশিরভাগ হিন্দি ভাষাটাকেই বেছে নিয়েছে এছাড়া যে কামার কুমোর জেলে নাপিত যেসব ভাষাভাষীর মানুষরা রয়েছে তারা কিন্তু প্রধানত বাংলা ভাষাতেই কথা বলে এখানে উপজাতি বলতে উপজাতি সেভাবে রয়েছে কুর্মালী যে জাতি রয়েছে তারই আরো উপজাতি অনেক ভাষাভাষীর মানুষ সেখানে বসবাস করে আর আমাদের পুরুলিয়ার প্রধান যদি ভাষা বলতে চান তাহলে পুরুলিয়ার মানুষ প্রথমত ঝারখুন্ডি ভাষাতেই কথা বলে থাকেন এছাড়াও ধরুন বরেন্দ্রী উপভাষার কিছু মানুষ রয়েছে বা কামরূপী উপজাতিরও কিছু মানুষ রয়েছে যারা এই ভাষাতেও কথা বলে থাকেন পাশাপাশি মানুষরা